ড্রাইভার দা আপনি যে গাড়ি চালাচ্ছেন এত বাজেভাবে কেন গাড়ি চালাছেন তাছাড়া আপনার গাড়ি গ্যাটিস লাগানো আছে ঠ্যাক ঠ্যাক করে আওয়াজ হচ্ছে আমাদের এমনি পেছনের সিটে আমরা বসে আছি আমাদের অনেক অসুবিধা হচ্ছে আপনি একটু গাড়িটা যদি ঠিকঠাক চালান কি কি বলছেন হ্যাঁ আপনি আমার কথা বুঝতে পারছেন না আপনি এতো বাজে ড্রাইভিং করছেন তাছাড়া আপনার গাড়ির ব্যবস্থাটাও খুবই খারাপ আপনি এত বাজে গাড়ি নিয়ে কিভাবে রাস্তায় বেড়িয়েছেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনার গাড়ি আপনার গাড়ির ইঞ্জিন খারাপ আছে ঠিক আছে আপনার শুধু গাড়ির ইঞ্জিন খারাপ নয় আপনার গাড়ির চাকাও খারাপ যেখানে গ্যডিস লাগানো আছে পছনের চাকা এত দুলছে তারপরে আপনি গাড়ির ভাড়া এতো নিচ্ছেন আপনার গাড়ির সিটে গদি কোথায় আপনি সামান্য একটু কাপড় জড়িয়ে রেখে দিয়েছেন আর আপনার লাক্সারি বাস ভাড়া নিচ্ছেন এই আপনি প্যাসেঞ্জার হ্যাঁ বলুন বলুন

হ্যাঁ তাপ শুধু ভাড়া বেশি নিচ্ছে না যেখানে অন্য গাড়িতে আমার যে ভাড়া লাগে তার থেকে আপনি ফিফটি পারসেন্ট ভাড়া বেশি নিচ্ছেন হ্যাঁ আমরা কি আপনি এত ভাড়া তাহলে ভাড়া কিছু কমান হুম হুম না আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন আর ভাড়ার ব্যবস্থাটা একটু দেখুন ঠিক আছে তাহলে আমাদের প্যাসেঞ্জারদের একটু সুবিধা আছে ঠিক আছে ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ